আচ্ছা ওইটা কি মেন লাইন থেকেও করছে না কি হচ্ছে সে না সাইড লাইনটা ছিল সেখান থেকে ঠিক আছে মূল পাইপ লাইনের থেকে হচ্ছে সাইডের কোনো হচ্ছে নল থেকে বা হচ্ছে কোনো পাইপলাইনের সাইড থেকে আপনি কি দেখতে পাচ্ছেন কোথায় থেকে লিকেজটা হচ্ছে আচ্ছা তাহলে ওখানের জন্য যে পাইপ বা যে যেগুলো লাগছে সেগুলো আপনার কাছে আছে মানে ওই আঠা বা এই টাইপের যে জিনিসগুলো না কি আমাকে নিয়ে যেতে হবে আচ্ছা তাহলে তাহলে তো আমাকে গিয়ে দেখতে হবে তারপরে কাজের ব্যাপার তাহলে আমি কাল যাচ্ছি কাল গিয়ে আপনার ওই জায়গাটা দেখে আসবো আপনি কখন ফ্রি থাকবেন বলুন

ঠিক আছে তাহলে কালকে আমি দুপুর আড়াইটের দিকে যাচ্ছি আপনি বাড়িতে থাকবেন অবশ্যই ঠিক আছে আমি তাহলে দুটোর দিক করে যাচ্ছি গিয়ে আমি জিনিসপত্রগুলো দেখব আগে তারপর যদি কাজটা খুব ছোটোখাটো হয় তাহলে কাল বিকেলেই আপনার কাজ করে দেবো আর যদি কালকে আর দেখি যে সেরকমভাবে কাজটা না হয় তাহলে বড় যদি কোনো কাজ থাকে তাহলে আমি ওটা কাল হবে না তাহলে পরশু হবে ঠিক আছে তাহলে আমি কাল যাচ্ছি ঠিক আছে রাখছি